গান গাওয়ার জন্য আমার প্রিয় যেটা শৈলী বা ধারা একচুয়েলি আমি লোকসঙ্গীতকে খুব ভালোবাসি লোকসঙ্গীতের মধ্যে আমি এমন কিছু যেখানে যে সুর পেয়েছি বা যে কথাগুলো পেয়েছি অনেকটা আধ্যাত্বিক লাইনের কথাবার্তা থাকে আম তো যার জন্য আমার এই যেকোন ধরনের পল্লী সং পল্লীগীতি বা লোকসঙ্গীত আমার খুবই প্রিয়